সব স্কুলের মতো আমাদের স্কুলেও লাইব্রেরি ছিল আমরাও লাইব্রেরির ক্লাস যেদিন থাকত গিয়ে আমরা লাইব্রেরি থেকে বই নিতাম নিয়ে বই নিয়ে বাড়ি আসতাম এসে সেই বইগুলো পড়তাম পড়ে তার মধ্যে ছিল মহেশ গোপাল ভাঁড় ঠাকুমার ঝুলি রামের সুমতি প্রভৃতি এইগুলো পড়তে খুব ভালো লাগত তাই আমরা এই বইগুলো পড়ে সময় কাটাতাম